হ্যালো এটা কি হৈচৈ এই রেস্তোরাঁ হ্যাঁ আমি বনানি বলছি হ্যাঁ আপনার দোকানে বিখ্যাত তো বিরিয়ানি আপনার দোকানে বিরিয়ানি আমি আগে খেয়েছি কিন্তু এখন শুনছি আমার বন্ধুদের থেকে এখন নাকি আরও ভালো হয়েছে ডেলিভারি দিচ্ছেন নাকি হ্যাঁ আমার চার প্যাকেট ডেলিভারি দিতে হবে তার সঙ্গে কি ডিম সালাদ দেন ও আলাদা করে টাকা দিতে হবে আচ্ছা ডিম সেলাদের জন্য কত দিতে হবে একশো টাকা আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো তার সাথে মিষ্টি দিয়ে দেবেন ও তার জন্য পঞ্চাশ টাকা ও টোটাল দেড়শো টাকা আচ্ছা দিয়ে দেবো ঠিক আছে আমার সন্ধে ছটা সাড়ে ছটায় লাগবে ছটা থেকে সাড়ে ছটায় ও আধা ঘন্টা টাইম লাগবে আমি অত টাইম দিতে পারবো না পনেরো মিনিটের মধ্যে দিতে পারবেন আচ্ছা আমার ঠিকানায় সেন্ড করে দিচ্ছে পাঠিয়ে দেন আপনার ডেলিভারি বয় আসলে তার হাতে টাকা দিয়ে দেবো